আমি যখন প্রায় ছোটো তখন আমার বাবাকে দেখে সুন্দর সুন্দর ফুলের গাছের চারা লাগাচ্ছে এবং সেই গাছ থেকে খুব সুন্দর ফুল ফুটছে এটা দেখে আমার মনে হল আমিও কিছু গাছ লাগাই তাহলে সেই গাছেও ফুল ফুটবে হঠাৎ করে একদিন আমিও বাবাকে বললাম বাবা আমাকেও দুটো গাছ দাও আমি দুটো ফুল লাগাবো বাবা বলল ঠিক আছে নে লাগা তারপর দেখবি ফুল দেবে তারপর আমি লাগালাম দেখলাম কিছুদিনের মাথায় গাছ যখন ফুলে ভরে উঠল তখন আমার মন আনন্দে আত্মহারা হয়ে উঠল এই দেখে যে আমার গাছে ফুল ফুটেছে আমি সেই থেকেই শুরু করলাম বাগান তৈরি করা তারপর থেকে ধীরে ধীরে একটু একটু করে বেশী করে করে গাছ লাগাতে লাগাতে আজ একটা বা ছোট্টো বাগান তৈরি করে ফেলেছি